আমাদের মাতৃভাষা হলো বাংলা বাংলা ভাষাতে আমরা কথা বলি আমাদের পুরুলিয়া জেলার বহু ভাষার সংমিশ্রণ রয়েছে যেমন সাঁওতাল কুর্মি ইত্যাদি সাঁওতাল ভাষায় কথা বললেও বাংলা ভাষাতে কথা বলে অর্থাৎ মাতৃভাষাকে মান্যতা দেয় তাছাড়া কিছু আড়ষ্ট ভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষা আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা আছে তারা সেই ভাষাতেই কথা বলে যদিও মাতৃভাষা একে মাতৃভাষা বলে ভাষা সৃষ্টি হয়েছিলো প্রাচীনকাল থেকে মনি ঋষিদের বাণী থেকে তারা সংস্কৃত ভাষা ব্যবহার করতো তারপর থেকে নানা অঞ্চলে বহু ভাষা ব্যবহার হয় সেই ভাষা থেকে বাংলা সৃষ্টি হয়েছিলো বাংলা ভাষা অনুবাদ অনেক বই বেরিয়েছে সেই সেগুলো আমরা পড়েছি বর্তমানে সেগুলো মোবাইলে বাংলা অনুবাদ সহজলভ্য হয়েছে বর্তমানে এই বাংলা ভাষাকে বিভিন্ন প্রতিযোদ যোগিতামূলক পরীক্ষা যে ভাষা ব্যবহৃত হয় তা মান্যতা প্রাপ্ত হয়েছে বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য দুটি রাজ্য ত্রিপুরা ও বাংলাদেশে ব্যবহৃত হয়